কে সায়নের মা ও মিতাদি বলছি যে আমাদের স্কুলে একটা বাৎসরিক অনুষ্ঠানের আয়োজন করেছি তো আপনি আর আপনার বাচ্চা বাচ্চাকে নিয়ে আসবেন এই পঁচিশ তারিখে ধরুন

যেমন খুশি সাজো হাই জাম্প লং জাম্প তারপরে হ্যাঁ খেলা বিভিন্নরকম খেলা আরও আছে তারপর গানবাজনা সবই আছে ওগুলো তো আছেই আর সেদিনে দশটা থেকে যেমন হয় আর সেইদিনে বাচ্চাকে স্কুলের ড্রেস পরিয়েই নিয়ে আসবেন তাহলে আপনি আপনিও আসবেন খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে

হ্যাঁ ওনারও নিমত্রন আপনারা দুজনই আসবেন হ্যাঁ

হ্যাঁ নাম লিখে দিচ্ছি আমি কী ওর নামটা কী সায়ন ঘোষ ও সবেতে ও সবে নাম দেবে তো ঠিক আছে ঠিক একটু স্কুলের অনুষ্ঠান মানেই তো বিকেল পাঁচটা বাজবেই হুম তা ছাড়া আমি সবেতেই নাম দিয়ে দেবো আপনার চাপ নেই আপনিও আসবেন আর ওকে বলে দেবেন যে এই বলেছে বলবেন আর ও এখন গানবাজনা প্র্যাকটিস করে তো ভালো করে গান

ঠিক আছে আমি লিখে দেবো আর গানটা প্র্যাকটিস করতে বলবেন আপনি আর আপনারা সবাই আসবেন রাখছি হ্যাঁ